হ্যালো হ্যাঁ কেমন হুম আমিও ভালো আছি

হ্যাঁ গেলেও হয় জানোয়ারিতে তো কদিন ছুটি থাকবে ছুটি কাটানোও হবে অফিস থেকেই তো বলছিলো নাকি সবাই যাবে বোলে তাহলে অফিসে সবাই মিলে বসে আলোচনা করলেই তো হয় আমাকেও ওরা বলছিলো যে একসাথে সবাই গেলে কেমন হয় কটা দিন তো ছুটি থাকবে নতুন বছরে ছুটি কাটানোও হবে সবাই মিলে একসাথে হ্যাঁ হ্যাঁ দু তিন দিন দু তিন দিন ছুটির সময়টা কাটানো হয়ে যাবে সুন্দর হ্যাঁ সবাই মিলে না সেরকম কিছু জানা নেই আমার তবে চলো না আগে সবাই মিলে কথা বলি না ফ্যামিলি নিয়ে গেলেও হয় সবাই বলি না চলো না সবাই যদি ফ্যামিলি নিয়ে যাবো বলে তাহলে আমিও নিয়ে যাবো না টাকা পয়সার কিছু কথা বলে নি তো এখনও ওসব নিয়ে কিছু আলোচনা হয় নি এমনি সবাই বলছিলো একসাথে জানোয়ারিতে ফার্স্ট জানোয়ারি ছুটি থাকবে তো ওই দিনে গেলে কেমন হয় হ্যাঁ না হোটেলেই খাওয়া হবে ঘুরতে গিয়ে রান্নাবান্না কে করবে খাওয়া দাওয়া হোটেলে খেতে হবে এবার হ্যাঁ হ্যাঁ ওটা করলেও হয় না অসুবিধা কিছু নেই সবাই মিলে গিয়ে কথা বলে নেবো এরপর সবাই যদি বলে যে একসাথে রান্না হবে রান্না করা হবে নইলে হোটেলে বললে হোটেলে যেটা সবাই ভালো বলবে হ্যাঁ হ্যাঁ

সবার সাথে কথা বলালে ভালো হবে আর কি আসবে তো অফিসে না কি আচ্ছা ঠিক আছে